এখানে সাইকেলের দোকান তা আমাদের দোকানে আছে সাইকেলের আমাদের দোকানেও সাইকেল সারানো হয় বা হ্যাঁ এখানে নিয়ে আসুন আমাদের এখানে দোকানে আনলে আমরা দেখে দেবো দেখবো সাইকেলে কি হয়েছে বা আমাদের আমাদের দোকানে অনেক রকমের কোয়ালিটির সাইকেল আছে আমরা সাইকেল সারিয়ে ও দিই বা নতুন জিনিস বিক্রিও করি নতুন সাইকেল অনেক রকমের কোয়ালিটি আছে হ্যাঁ ও সে বুঝতে পারছি তো আসো আর দোকানে আসো বুঝতে পারছি আসো দোকানে দেখি কি হচ্ছে কি সমস্যা হচ্ছে দেখলে বুঝতে পারবো না তো আন্দাজে যে কি বলবো বলুন হুম

হুম হ্যাঁ আমাদের হ্যাঁ মেয়েস আমাদের দোকান না আমাদের দোকান দোকানে মিস্ত্রি আছে আমাদের দোকানে মিস্ত্রি আছে উনি মানে ওসব সারানো মানে করে আমরা এক বসে আমরা মানে আমাদের দোকান তো আমাদের কর্মচারীরা আছে ওরা সাইকেল সারিয়ে দেবে বললে তা সাইকেলটা দেখতে হবে না কোথায় কোথায় কী হয়েছে না হছে না দেখে আন্দাজে কি করে বলবো বলুন কি কোয়ালিটি হ্যাঁ আমার দোকানে অনেক রকমের কোয়ালিটি আছে রাখছি হ্যাঁ